একটা বাগান করার জন্যে আমি ব্যবহার করি কোদাল হাতুড়ি বাঁশ এই সব ব্যবহার করি কারণ এইসব সরঞ্জাম না ব্যবহার করলে তাহলে বাগানটাকে বাঁশ দিয়ে না ভালো করে বেড়া করে ঘিরে দিলে তাতে ছাগল গরু ঢুকে বাগানের ভিতরে শাক সবজি যাই কিছু লাগানো থাক সেগুলো নষ্ট করে দেবে ছাগলে সেগুলি খেয়ে নেবে কিংবা গরুরে সেগুলি খেয়ে নেবে তার জন্যে ভালো করে বাঁশ দিয়ে ঘেরা দিয়ে চার দিকে ঘেরা দিয়ে একটা গেট করে ফেলি গেটে বেঁধে দিই না হলে ওগুলি তো নষ্ট করে দেবে বাগানটা সৌন্দর্যটাই নষ্ট করে দেবে তার জন্যেই এই সব জিনিস ব্যবহার করা হয় যাতে ছাগল গরু আরো অন্যান্য প্রাণী না ঢুকে বাগানটির সৌন্দর্যতা নষ্ট করে দেয় এবং বাগানের গাছপালাগুলি না খেয়ে এলে তার জন্যই এগুলি সব ব্যবহার করা হয়